হ্যাঁ কে বলছেন

অ্যাকচুয়ালি অনেকদিন থেকে আমার শরীরটা প্রচুর খারাপ আছে এবং ডাক্তারও দেখিয়েছি তো এখন কিছুদিন স্কুলে আরও যেতে পারব না কিছুদিন পর আবার যাব শরীর ঠিক হলে শরীরটা সুস্থ হতে সময় লাগবে হ্যাঁ ফোনে বলে দিন আচ্ছা তো দিদি আমি মানে কীসের নিয়ে লিখব আপনি একটু যদি বলে দিতেন তাহলে সুবিধা হতো দুর্গাপূজা ঠিক আছে দুর্গাপূজা নিয়ে লিখব কিন্তু দিদি কী কী লিখব পয়েন্টগুলো একটু বলে দেবেন

ঠিক আছে দিদি তাহলে দুর্গাপূজার সময়ে যে আমরা ঘোরাঘুরি খাওয়া দাওয়া করি এগুলো সম্পর্কে লিখতে পারি আচ্ছা আচ্ছা ঠিক আছে আর দিদি বলছিলাম প্রোজেক্টটা কেমনভাবে সাজাব আর রঙ পেনসিল তাহলে ইউজ করা যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে নীল আর কালো তো আচ্ছা ঠিক আছে আর দিদি বলছিলাম আমি তো স্কুলে যেতে পারব না তো আপনি এই প্রোজেক্টটা জমা কবে নিচ্ছেন ঠিক আছে তাহলে আমি বাবাকে দিয়ে আর পাঠিয়ে দেবো স্কুলে আপনাকে দিয়ে দেবে বাবা ঠিক আছে দিদি শরীরটা ভালো হোক তার পরে তখন স্কুলে যাব আর যদি আমার কিছু অসুবিধা হয় তখন আমি আপনাকে ফোন করে জেনে নেব হ্যাঁ দিদি ঠিক আছে হ্যাঁ দিদি ঠিক আছে